আমার এলাকায় রাজনৈতিক দলগুলোর হচ্ছে মানুষের সুযোগ সুবিধা কারও কিছু অসুবিধা বা শরীর খারাপ হলে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স পাঠিয়ে হসপিটালে নিয়ে যাওয়া জলের কলে জল না এলে জ্ জল কল খারাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে কল বাগিয়ে দেওয়া এবং কারও মানুষের কোনো মৃত্যুশয্যায় হচ্ছে তিনি মারা গিয়েছেন তার বাড়ির লোকেরা হয়তো তার দাহ কার্য করতে পারছে না টাকার জন্য তারা এসে নিজেরা দাঁড়িয়ে থেকে সেসব কাজ করছেন এবং এই সব গঠনে এই সব গঠনের কারণ হচ্ছে তারা মানুষের আস বা আপদে বিপদে দাঁড়াবে এবং মানুষের সুযোগ সুবিধায় তারা হাত বাড়াবে এবং মানুষের দুঃখ কষ্টে তারা সামিল হবে করে তারা এখন হচ্ছে মানুষ অনেক সবরকম সুযোগ সুবিধা পাচ্ছে বা এ বিভিন্ন রকম ভাতা দিচ্ছে বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী তার পরে বৃদ্ধা ভাতা কন্যাশ্রীর ফলে এখন অল্পবয়স্ক মেয়েদেরকে তাড়াতাড়ি করে বাড়ির থেকে আর বিয়ে দিচ্ছে না তারা পড়ছে সার ত্ বিয়ের জন্যও ত্ আর রূপশ্রী দেওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকা করে এবং এর ফলে মানুষ এখন বাল্যবিবাহ যেটা সেটা অনেকটাই রোধ করা গিয়েছে রাজনৈতিক দল আছে যেমন তিলো তৃণমূল আছে বিজেপি আছে সিপিএম আছে আর তৃণমূল আসার পর থেকেই মা এখন মানো মানে মেয়েরা রাতে বলে টিউশন স্কুল গেলে কোনো ভয় নেই আগের যখন অন্য কোনো রাজনৈতিক দল ছিল মানুষ সন্ধ্যের পর থেকে বাইরে বেরোতে পারত না আর নিত্য নতুন বন্ধ্ ডাকত তার ফলে ব্যবসা বাণিজ্যর ক্ষতি হতো আর এখন আর ওই সব বন্ধ্ বেশি ডাকা হয় না বা গাড়ি যোগাযোগ খুব ভালো হয়েছে রাস্তাঘাট উন্নত হয়েছে অনেক রেলপথ হয়েছে এর ফলে মানুষের যাতায়াতের সুবিধা হয়েছে টোটো হয়েছে আর এইভাবেই এখন চলছে আর মেয়েরা অনেক এগিয়ে যাচ্ছে কম সময়ে অনেক দূরদূরান্তে পড়তে যেতে পারে তার জন্য বাস বা গাড়ি ট্যাক্সি সবসময় এখন পাওয়া যায় এই দলগুলো আসার ফলে